হ্যাঁ হ্যাঁ বল বলছি কলেজে কোন কলেজে অ্যাডমিশন নিবি কেন আর কোনও কলেজ নাই কেন তোর পার্সোনাল কাউকে চেনা আছে মানে স্যারেদের সাথে

কোন ডিপার্টমেন্টের তাহলে তুই কি বিকম নিয়ে পড়বি আমার তো স্যা সেভেন্টি নাইন পার্সেন্ট এসেছে তোর

তুই তাহলে অনার্স নিয়ে পড়বি না জেনারেল নিয়ে পড়বি আমি তো অনার্স নিয়ে পড়ব দেখি এখন অন্য কলেজের কোনও ফেসিলিটি যদি দেখতে পাই তো দেখি ওটার জন্যই তো মানে কথাটা বলার জন্য ফোন করলাম হ্যাঁ যা হুম মালদা কলেজের শুনেছি এনসিসিটা ভালো হয় দেখি মালদা কলেজেই ভর্তি হয়ে যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এমনি জানিস কোর্স ফিস কত

তাও কত হতে পারে জানিস কিছু

ঠিক আছে মানে ওটাই দেখি কোনটা আর কোনও সাবজেক্ট ভেবেছিস যে আর কোনও সাবজেক্ট নিয়ে

বিসিএতেও কোনও বন্ধু ঠিক আছে হুম হুম